হ্যাঁ সৌমিক বল হ্যাঁ বল কী হয়েছে তো ওখানে ভর্তি হবি বই আছে ভালো হুম চাকরি বাকরি হ্যাঁ আ আর কে যাবে মনে হচ্ছে কোচিং কে করাচ্ছে কে করাচ্ছে বিদ্যা নাকি বিদ্যা ছিল তো

আচ্ছা বুঝেছি ভালো করে রেল ফেলের জন্য দিচ্ছে ভালো ওখানে কোচিং

ঠিক আছে মানে একটু জিকে ফিকে না ভালো ইয়ে হচ্ছে তো ঠিক আছে এমনি ভাই এইখানে ভাই আমরা ঢুকবো তো তিন চার আমরা মনে কর তিনজন মিলে ঢুকলাম আমরা মনে কর তিনজন মি তারপর একটা বই নিয়ে তিনজন ছিনা মিনি খাবে অমনি হবেনা তো তারপর হুম হাঁ ঠিক আছে তাহলে ভর্তি হবো চল দেখা করে আসি একবার কীরকম মান্থলি কীরকম চার্জ হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলে যাব আমরা গিয়ে আগে দেখাতো করে আসি কথা বলে আসি হুম ঠিক আছে চল যাব তাহলে কখন যাবি কালকে যাবি নাকি তবে চি চিলিডাঙ্গায় আছে নাকি ওটা কোচিং সেন্টারটা ঠিক আছে আচ্ছা চল যাই দেখি চাকরি বাকরি পেয়ে গেলে তো ভালোই হয় আমাদের ভবিষ্যৎটা ভালো হয় আমার ঘরেও বলছিলো কোথাও একটা ইয়ে হ ঠিক আছে ঠিক আছে চল কালকে দেখা কর তাহলে ঠিক আছে রাখছি হুম হুম